হ্যাঁ সুষমা তোমার শরীর এখন কেমন আছে সব ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছ হ্যাঁ টাইমে টাইমে ওষুধগুলো খেয়ে কিন্তু ঠিক আছে তা শরীরটা কি দুর্বল আছে ওই তো একটু একটু হরলিক্স খাবে একটু হাফ সেদ্ধ ডিম একটু কলা তারপরে একটু মাছের জ্যান্ত মাছের ঝোল খাবে একটু আপেল লেবু আঙুর বেদানা হ্যাঁ এগুলো খাবে খেলে এরপরে শরীরটা ঠিক হবে এরপরে প্রেশারটা মাপা হবে হ্যাঁ তারপরে ওজন করবো শরীরটা দেখব ঠিক মতন টাইম মতন খাবে একটু ঘুমাবে রেস্টে থাকবে ঠিক আছে হ্যাঁ এরপরে ইঞ্জেকশান আছে সেটা শরীরটা দেখে চেক করে বলবো হ্যাঁ ইঞ্জেকশান হবে কি না হ্যাঁ হুম তা তবে এখন কি এখন শরীর মোটামুটি ভালো আছে ও ঠিক আছে হুম হ্যাঁ একটু একটু পেয়ারা খাবে হ্যাঁ খাওয়ার পরে একটু পেয়ারা সে খাবে ভালো লাগবে একটু ফল টল খাবে বসে সব সময় শুয়ে থাকবে না তুমি উঠে আস্তে আস্তে হাঁটা চলা করবে হ্যাঁ একটু একটু সবার সাথে কথাবার্তা বলবে তারপর শরীরটা সুস্থ হবে ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে তবে রাখছি হ্যাঁ